হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা তো আমাদের এখানে তোমার রজনীগন্ধা গোলাপ ফুল সূর্যমুখী অর্কিড আপনি যা চাইবেন তাই পাবেন তো আপনি বলুন কোনটা চাইছেন

আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুকিং নেবো তো আপনি আপনাকে একবার একেবারে মানে ডেটটা জানিয়ে দেবেন আচ্ছা তো হ্যাঁ তো আপনি একবার বরং আমাদের দোকান থেকে একবার ঘুরে যাবেন আর আপনার কি কি দরকার ফুলের তোড়া ওইগুলো একটা লিস্ট আর আমাদের একটু আগে মানে অর্ধেক টাকা পয়সার ব্যাপারে একটু কথা বলে নেওয়া ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশ আপনি একবার দোকান থেকে ঘুরে যাবেন দোকানটা আমাদের চক বাজারে আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি আসুন ঠিক আছে রাখুন